নতুন মোটর সাইকেল কিনলে ছেলেরা আনন্দে ভুলে যায় হেলমেট নিতে প্রথমেই উচিত আগে হেলমেট নেওয়া আর গাড়ির ঠিকমতো কাগজপত্রগুলি সঙ্গে রাখা